হ্যাঁ বলো দিদি ভালো আছি তুমি হুম চলছে হ্যাঁ বলো কী কথা কী ব্যাপার নিয়ে হ্যাঁ ওইটা আমিও ভাবছিলাম তাই ওই হিসাবে টাকাটা পোষাচ্ছে না হুম আমাদের কোনো আবেদন করা উচিত তো আমাদের এটা কোথায় আবেদন করলে ভালো হবে আমি কাকে বলবো তোমার কেউ নেই চেনা জানা যাহ কিন্তু আমাদের এই ব্যাপারটাই নিয়ে কথা বলা উচিত হুম হুম কম আমি কিচ্ছু করা উচিত আমাদের আমার তো দেখতে লাগবে এখ অমন তো কেউ চেনা জানা নাই দেখতে লাগবে আরও কারোর যদি কেউ থাকে তাদের সাথে কথা বলে দেখতে হবে হুম